হ্যালো কে বলছেন হ্যাঁ কাছের দোকানটায় বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি রাম বলছি আচ্ছা কালোনুনিয়া চালটা আর চালটার দামটা অনেকটাই বেড়ে গিয়েছে ডবলের কাছাকাছি হয়তো উপর থেকে বাড়াচ্ছে তো আমরা আর কি করবো বলুন সব জায়গাতেই বাড়ছে আমরা আমরা কি আর বাড়াচ্ছি বলুন আমাদেরকে তো কিনে বিক্রি করতে হচ্ছে আমাদের তো ঘরের জিনিস না মোটা চালের দাম খুব একটা বাড়ে নি কিন্তু সরু চালের দামটা বারবার বেড়েই যাচ্ছে সরু চালটা এবার যেমন সরু চাল নেবেন বস্তা পিছু প্রায় দু তিনশো টাকা বেড়ে গিয়েছে প্রত্যেকটা

খুচরোতে বিক্রি করতে গেলে একটু বেশিই দাম পড়বেই কিছু করার নেই খুচরোতেই তো প্রফিট বলুন বস্তা তো সবাই কেনে না হ্যাঁ আছে আসবেন না ওই বাইশশো টাকার মতো বস্তা পড়বে বাড়ছে তো আর কি করবো বলুন সব জায়গাতেই বাড়ছে সে তো বেই কিছু করার নেই সে আমরা চাইলেই তো হবে না সব জায়গাতেই বাড়ছে বাড়াতে হবেই এই অনুষ্ঠানের জন্যই দামটা বাড়ছে আরও মানে এটা বাইশ টাকা বাইশ টাকা ওই কতো বললেন পাঁচ কেজি নেবেন তাহলে চল্লিশ টাকা করে কেজি দেবেন চুয়াল্লিশ টাকা কেজি পড়ছিলো চল্লিশ টাকা দেবেন ডবল তো আর কি করবো বলুন সব জায়গাতেই বেড়েছে হ্যাঁ বিকেলে খোলা থাকবে অসুবিধা নেই ঠিক আছে অসুবিধা নেই আমাদের এখানে লেবার আছে লোড করে দেবে ঠিক আছে